পশ্চিমবঙ্গে প্রধান শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে তবে সেগুলো সবটা বলা সম্ভব নয় তবে তাদের মধ্যে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি এখানে এদের বিশেষত্ব হলো এখানে নানা বিষয় পড়ানো হয় এবং ছাত্রদের থাকার ব্যবস্তা আছে যেটাকে বলা হয় হোস্টেল দূরে থেকে যারা পড়তে চায় তাদের যাতে না অসুবিধা হয় সেই জন্য কিন্তু হোস্টেলের ব্যবস্থা আছে লোকাল ছেলেরা তো রেগুলার ক্লাস করে তারা মোটামুটি চালাতে পারে